আজ ভারতের মুখোমুখি কিছু সবচেয়ে বড়ো পরিবেশগত সমস্যাগুলি হলো তার মধ্যে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণ মানুষকে ভীষণভাবে প্রভাবিত করছে সেই কারণে পরিবেশ দূষণের ফলে মানুষের রোগ জ্বালা বৃদ্ধি পাচ্ছে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই কারণে মানুষ ওষ্ঠাগত আর এই পরিবেশ দূষণ রোধ করা আমাদের খুবই প্রয়োজন তা না হলে দিনের দিন আমরা সমস্ত কিছুকেই হারিয়ে ফেলবো নদী বন পর্বত পাহাড় সমুদ্র মাটি সবই নানাভাবে দূষিত হচ্ছে নদীর জল নানা জায়গার জলাশয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক নোংরা আবর্জনা জলকে দূষিত করছে বন নানা ধরনের বন বা গাছপালা কেটে নিচ্ছে এর ফলে পরিবেশের দূষণ হচ্ছে মাটি মাটি দূষণ প্লাস্টিক আবর্জনা জমে মাটি দূষিত হচ্ছে এই সমস্ত কারণকে আমাদের পরিবর্তিত করা প্রয়োজন তা না হলে আমরা নিজেরাই সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না আমি সারা বছরের ধরে ঋতুর যে সমস্যা সেই ঋতুর সমস্যাও রয়েছে যেমন গ্রীষ্ম বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা শীত ঋতুতে এখন পরিমাণে সমস্ত কিছুই কমে যাচ্ছে তুলনামূলকভাবে এখন বৃষ্টিপাতটা সবের তুলনায় বেশি গ্রীষ্ম ঋতুতেও যেমন বৃষ্টির প্রভাব আবার বর্ষাতেও বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে সেরকমই শীতকালে শীতের পরিবর্তে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে এই কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এতে মানুষের খুব সমস্যা হচ্ছে এবং রোগ জ্বালা হচ্ছে এই সমস্ত সমস্যাগুলি জলবায়ুর সমস্যাগুলি না মিটলে খুবই অসুবিধা হবে